হ্যালো হ্যাঁ দাদা আমি কি এপারে বাংলার রিসেপশনে কথা বলছি হ্যাঁ আমি একটা ওই ভেজ থালি হয় না সেটা অর্ডার করেছিলাম আপনাদের রেস্তরাঁ থেকে ওই সুইগির মাধ্যমে অর্ডার করেছিলাম তো এবার আমাকে ওনারা জানায় যে আপনার একটা পার্সোনালি মানে যেটা আমার মতামত সেটা আপনাদেরকে জানাতে ফিডব্যাক সম্বন্ধে হ্যাঁ দাদা বলছিলাম যে খাওয়ার মান তো মান নিয়ে কোনো কথা বলা যায় না কারণ খাওয়ার মান খুবই ভালো ছিল আপনাদের কিন্তু পরিমাণটা বড্ড বেশিই কম মানে যে ধরনের দাম আপনারা নিচ্ছেন তার তুলনায় আপনাদের খাবারের যে পরিমাণটা আপনারা সার্ভ করছেন সেটা অনেকটাই কম দাদা কারণ এটা একজনের পক্ষেও আমার মনে হয় না যে সেটা যথেষ্ট তাই আর আপনারা ডেলিভারির সময়টাও বেশ অনেকক্ষণ নিয়ে নিচ্ছেন তাই জন্যই বলার ছিল আপনাদেরকে হ্যাঁ আপনাদের খাবার পরিমাণটা একটু যদি আরেকটু যদি বাড়ান তাহলে আর ডেলিভারির দিকে যদি একটু সময় দেন মানে একটু তাড়াতাড়ি সেটাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন আমার মনে হয় একটু বেশিই ভালো হবে খাওয়ার মান আপনাদের খুবই ভালো সেটা নিয়ে কোনো কথা নেই তবে আমি যেটা বলতে চাই যে আর একটা খারাপ যেটা আমার লেগেছে সেটা হচ্ছে পরিমাণটা সবচেয়ে বেশি কম লেগেছে আর ডেলিভারির সময়টা একটু বেশিই নিয়ে নিয়েছেন এক ঘণ্টার উপরে সময় নিয়েছেন ডেলিভারির জন্য হ্যাঁ একটু আপনারা এই দিকগুলোতে একটু নজর দেবেন তাহলে আমার মনে হয় একটু ভালো হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা